আমার মনে হয় পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান পরিবহন বিকল্পগুলির মধ্যে রাস্তাঘাট আর রেলপথটাই বেশি জরুরি এখানে রেলপথ আর রাস্তাঘাট ছাড়া রাস্তাঘাটে বাস যাওয়া আসা ছাড়া বিমান বন্দর যেহুতু নেই এই দুটোর উপরেই মানুষের বেশি প্রয়োজন রাস্তাঘাটের মাধ্যমে বাস যাতাযাত করে কোথাও যাতাযাত করতে গেলে আমরা বাসে চেপেই যাওয়া আসা করি আর নাহলে ট্রেনে করে যাই কিন্তু ট্রেনগুলো নিয়মিত সময় মত না আসায় স্টেশনে স্টেশনে ভিড় দেখা যায় প্রত্যেকটা স্টেশনেই ভিড়ে ভর্তি এখন কোভিড নাইনটিনটা যদিও কিছুটা চলে গেছে তাহলেও মানুষ এতো ভিড়ের জন্যে নিজেকে অস্বস্তি বোধ বলে মনে করে রাস্তাঘাটগুলো সবজায়গায় সমান নয় কোথাও ভাঙা ভগ্নবশেষ আছে কোথাও ভালো আছে রাস্তাঘাটগুলো একটু মেরামত করে দিলে বাসগুলো নিয়মিত যাতাযাত করতে পারে ও মানুষের চলাফেরার সুবিধা হয় আর ট্রেনগুলো যাতে নিয়মিত সময়মতো আসে সেটাও আমাদেরকে দেখতে হবে আর আমরা ট্রেনে করেও যাতাযাত করি